হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা কোথায় বলুন তো অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আপনার ও আচ্ছা ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম আচ্ছা ঠিক আছে আমি লোক পাঠিয়ে দেবো হ্যাঁ আমি হয়তো যেতে পারছি না আমি একটু অন্য কাজে আছি এটা আমার দোকানের একজনই যাবে ও গিয়ে ও ঠিক করে দেবে ওটা

হ্যাঁ বুঝতে পেরেছি যে কোনোভাবে কোনো কারণে হয়তো ওটা হয়ে গেছে বাই ফল্ট হ্যাঁ তা দেখতে হবে ওটা আপনার ঠিক আছে অসুবিধে নেই আপনি লাইনটাকে অফ করে রাখুন আপাতত ঠিক বিকালের দিকেই একজন গিয়ে ঠিক করে দেবে ওটা ঠিক আছে কোনো অসুবিধা হবে না আশা করছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা আপনি কীভাবে করে নেবেন বলবেন যে ও করে দেবে সেটা অসুবিধা হবে না ভালো করেই করে দেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একসাথেই ওটা করে দেবে দুটো কাজই আপনার করে দেবে আপনি টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবে না না আর দিতে হবে না দিতে হবে না ওটা মিসটেক হয়ে গেছে কোনোভাবে আপনাকে আর কিছু পে করতে হবে না হুম

হুম হুম আচ্ছা ধন্যবাদ হুম